গ্রাম্য পরিবেশে যদি কেউ গান শুরু করতে চায় বা গান গাইতে চায় তাদের জন্য আমার পরামর্শ একটাই সঠিকভাবে সঠিক মানুষের কাছে গিয়ে গান শিখতে হবে এবং গ্রাম্য এলাকার মানুষদের অযথা কথায় কান দেওয়া চলবে না তাদের কাজটুকু ঠিকঠাক করে করতে হবে এবং সব শেষে এটাই বলব যেখানেই মঞ্চ পাবে না কেন যখনই মঞ্চ পাবে না কেন তারা যেন সেই মঞ্চে নিজেকে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে